পূর্ব বর্ধমান জেলার প্রধান শিল্প হচ্ছে তাদের কৃষি উৎপাদন এবং অর্থনৈতিক দিক থেকেও বলতে গেলে কৃষিটাই মেন রয়েছে অর্থাৎ এখানে চাষবাসের একটি বিশাল সুক্ষম জায়গা রয়েছে এই জন্য আসে পাসের নানা ধরণের কলকারখানাগুলো যে ধানের এবং চালের এবং তাদের এবং তারা ঠিক মতো তাদের নিজের ব্যবসাও করে চলেছে এবং পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় এতো পরিমাণে জমি পাওয়া যাবে মানুষ চাষবাস করে হয়তো দেখা গেল জীবনযাপন খুব উন্নত করে ফেলেছে এবং সব কথা বলতে গেলে তাদের রাইস মিল রয়েছে চিঁড়া মিল রয়েছে অয়েল মিল রয়েছে এবং জয় প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোও এসে যারা কি না বর্ধমানে এসে তারা তাদের নিজেদের জন্য রাইস মিল খুলে রাখে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে তারা অর্থের মানে যোগাযোগ করছে এবং বর্ধমানে আর্থিক সংকটটাকে তারা সঠিকভাবে মেন্টেন করে চলেছে